আমি যেই বইগুলি ছেলের জন্য সংগ্রহ করেছিলাম অনলাইন থেকে পারচেজ করি আমি এই ফ্রন্ট পেজগুলো দেখেছিলাম যে যেগুলো দেখে আমার ভালো লাগে এবং আমি আমার ছেলের জন্য নিই কিন্তু পরবর্তীকালে আমার কাছে বইগুলো যখন আসে আমি দেখি যে ফ্রন্ট পেজগুলো যেরকম ছিল সেরকমই আছে কিন্তু তার পরের যে সমস্ত পেজগুলো আছে সেই পেজগুলো তা পড়ার যোগ্য নয় এবং তার গ্রহণযোগ্যতা সেই জায়গায় নেই সেই বইগুলোকে পড়ার মতো তাই এটা খুবই একটু খারাপ অনলাইনে কেনার আগে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো একটু দেখে নেওয়া দরকার